হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আমার কাছে রুই আর হচ্ছে তেলাপিয়া রুইয়ের রুইয়ের রেট হচ্ছে দুশো আর তেলাপিয়ার একটু বেশি আছে তেলাপিয়া হচ্ছে দুশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাবে আপনি আমার দোকানে আসুন তো এখানে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসুন